হ্যাঁ আমি মাচান্দা বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের শিক্ষক বলছিলাম হ্যাঁ বলছিলাম যে আমি শুনলাম না কি আপনার মেয়ে যার নাম হচ্ছে প্রিয়া ঘোষ সে নাকি আমাদের স্কুলের যে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে সেখানে আসতে পারবে না কেনো কীরকম সমস্যা বলুন তো না এটা তো স্কুল থেকে এক্সকারশানে যাওয়া যাচ্ছে এখান থেকে আমরা যাচ্ছি বোলপুর তো এখান থেকে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা যাচ্ছে তাই এখানে যদি আপনি বলেন যে আপনার মেয়েকে পাঠাব না তা এখানে একটু দেখতে কীরকম লাগে এছাড়াও হ্যাঁ সেটা হয়তো হতে পারে যে টিউশন থেকে গিয়েছিল কিন্তু এখন তো স্কুল থেকে নিয়ে যাওয়া যাচ্ছে এবং স্কুলের স্যাররা এখানে গার্জেন হিসাবে থাকবে সেখানে কোনও অসুবিধা হবে না হ্যাঁ পিকনিকটা হচ্ছে আগামী রবিবার আগামী রবিবার ওটা বোলপুরে হ্যাঁ স্কুলের সমস্ত স্টুডেন্ট যাচ্ছে শুধু আপনার মেয়ে একটু আপত্তি জানাচ্ছিল হ্যাঁ দেখুন আর যদি এমনি চাঁদা বাবদ কিছু অসুবিধা হয় তাহলে বলবেন সে আমরা স্কুলের শিক্ষকরা দায়িত্ব করে নিয়ে যাব আপনার মেয়েকে আবার দায়িত্ব করে বাড়িতে দিয়েও যাব কোনো অসুবিধা হবে না আর যদি টাকাপয়সা নিয়ে কোনও অসুবিধা হয় সেটাও বলতে পারেন আমাকে টাকাপয়সা স্কুল থেকে মোটামুটি স্কুল থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে প্রত্যেক স্টুডেন্টকে দুশো টাকা মতো করে আর আলাদা করে বাড়ি থেকে লাগতে পারে দেড়শো টাকা মতো করে টাকা দেড়শো টাকা মতো করে যদি এখন না পারেন তাহলে পরে দেবেন হ্যাঁ দেখুন হ্যাঁ হ্যাঁ দায়িত্ব করে নিয়ে যাব দায়িত্ব করে আমরা বাড়িতেই আবার নামিয়ে দিয়ে যাব তাহলে আমরা রবিবার না না রবিবার আমরা বেরোব সকাল আটটার সময় বেরোব এবং আমরা সন্ধ্যে সাতটার মধ্যে বাড়ি চলে আসব পিকনিকে খাওয়া দাওয়া চিকেন থাকবে ভাত থাকবে পোস্ত এসব থাকবে এছাড়া টিফিন দেওয়া হবে আসার সময় এবং গিয়েও ওখানে জলখাবার দেওয়া হবে সকাল আটটায় বেরোব বাড়ি আসবে সন্ধ্যে সাড়ে ছটা সাতটা নাগাদ বাড়ি ঢুকে যাবে হ্যাঁ সমস্ত ম্যাডাম স্যাররা যাচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরাও যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দুটো বাস করা হয়েছে এছাড়াও আলাদা গাড়িও আছে ঠিক আছে তাহলে আপনি ভেবে দেখুন হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাকে পরে জানাবেন রাখছি তাহলে